না আমি তো কেটেই বিক্রি করি ফ্রিজে রাখি না হ্যাঁ কতটা লাগ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কবে লাগবে কতটা কী কতটা লাগবে আচ্ছা ঠিক আসে হয়ে যাবে